বুনন এবং সেলাই আমার জীবনকে অনেকভাবেই প্রভাবিত করেছে আমি সেলাইয়ের থেকে বেশি বুননের কাজ করি উলের বুনন করি অনেক সুতোর বুনন করি অনেক রকম উল আছে অনেক রকম সুতো আছে মোটা সুতো সরু সুতো সেগুলোর দ্বারা বুননের কাজ করি আমি কাপড়ের উপরে বুননের কাজ করি কাঁথার উপর বুননের কাজ করি এগুলো খুব ভালো লাগে করতে এগুলো আমার উপার্জনের একটা রাস্তা হয়েছে তার উপর থেকে আবার এটা আমি ঘরে সাজানোর জন্য ব্যবহার করি অনেকজনকে আমি উপহার দেওয়ার জন্যও ব্যবহার করি তো এটা আমাকে খুব ভালোভাবেই প্রভাবিত করেছে আর আমি আরও মানে শিখেছি অনেক রকম জিনিস ওটার শিখেছি বুনন একটা যখন করি তখন আরেকটা শিখতে উৎসাহ জাগে এটি থেকে যথেষ্ট উপার্জন আমি করি নি তবে যতটা করেছি মোটামোটি আমার কাজ চলার মতো আর থ্রেডের সাথে কাজ করার কারণে আমার হাতে প্রচণ্ড ব্যথা করত আঙুলগুলো গর্ত গর্ত হয়ে গেছিলো আঙুল ফুলে যেত চোখের সমস্যা হতো যেটা স্বাভাবিকভাবে হয় ঘাড়ে সমস্যা হতো আর অনেকক্ষণ বসে থাকার জন্য কোমরেও সমস্যা হতো বুননের বা সেলাইয়ের কাজ কত্তে গেলে কোমর আর চোখের সমস্যা অবশ্যই হবে অনেকক্ষণ ধরে কাজ করার জন্য এটা বেশি অনুভব কত্তাম